হ্যাঁ মাছ ধরতে খুবই মজা লাগে যখন জালে মাছ পড়ে বা জালে মাছ বেঁধে যায় তখন খুবই ভালো লাগে বা খুবই মজা লাগে এই কারণে যে অনেক মাছ পাওয়া যায় এ থেকে আমরা অনেক লাভবান হতে পারি বা এর পরের প্রজন্ম আম আমাদের যে ঘেরি আছে আমাদের সেসব থেকে আমাদের ছেলে বা মেয়েরা তারাও এরকমভাবে জাল পেতে বা জাল বেয়ে মাছ মারবে বা তারা তা দিয়ে জীবিকা নির্বাহ করবে এটাই তো স্বাভাবিক